ইতিহাস হলো অতীত বৃত্তান্ত বা কালানুক্রমিক অতীত কাহিনি ও কার্যাবলির লিখন বিশ্লেষণ ও অধ্যায়ন তবে কোনো কোনো দার্শনিক মনে করেন যে ইতিহাস হলো বর্তমান কারণ অতীত ঘটনাগুলোই বর্তমানে ইতিহাস হিসাবে অধ্যায়ন করা হয় বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনও মানবিক বিজ্ঞান এবং কখনও বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসাবে আলোচিত হয়েছে অনেকেই ইতিহাসকে মানবিক ও সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি সেতু বন্ধন হিসাবে দেখেন কারণ ইতিহাসে এই উভয়বিধ শাস্ত থেকেই পদ্ধতিগত সাহায্য ও বিভিন্ন উপাদান নেওয়া হয় ইতিহাসের উদ্দেশ্য হলো বর্তমানের সাথে অতীতকে প্রাসঙ্গিক করে তোলা অতীতকে যারা মনে রাখতে পারে না তারা এ পুনারবৃত্তি করার দোষে দুষ্ট একটি শাস্ত্র হিসে হিসাবে ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো উপবিভাগের নাম চলে আসে যার মধ্যে হয়েছে রয়েছে দিনপঞ্জি ইতিহাস লিখন পুলোজি শাস্ত ক্যালিওগ্রাফি ইত্যাদি স্বাভাবিক প্রথা অনুসারে ইতিহাস ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন যদিও কেবল লিখিত উপাদান হতে ইতিহাসের সকল তথ্য উদ্ধার করা সম্ভব নয় ইতিহাস চর্চার ক্ষেত্রে যে উৎসাহগুলো বিবেচনা করা হয় সেগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয় লিখিত মৌখিক ও শারীরিক বা প্রত্যক্ষকরণ ইতিহাসবিদরা সাধারণত তিনটি উৎসই বিশ্লেষণ করে দেখেন তবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসাবে লিখিত উপাদান সর্বজন স্বীকৃত এই উৎসাহটির সাথে লিখন পদ্ধতির ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত